আজকালকার আধুনিক সময়ে বাচ্ছারা খেলাধুলা করতে না যাওয়ার কারণ স্ক্রিনটাইম স্ক্রিনটাইম বেশি হওয়ার কারণে বাচ্চারা খেলাধুলা করতে যায় না আজকাল এবং বাচ্চাদের আরও বেশি খেলতে উদ্বুদ্ধ করতে আমার মনে হয় তাদের মা বাবার একটি গুরুত্বপূর্ণ ধাপ নেওয়া উচিত যেমন তাদের সাথে সময় কাটানো যেটি আজকালকার সময়ে খুবই কম হয় আজকালকার সময়ে বাচ্ছাদের মা বাবারা নিজেদের অধিকাংশ সময় চালিয়ে যায় নিজেদের কাজে নিজেদের উপার্জন করার কাজে তাদের আগাম ভবিষ্যতে ভবিষ্যতকে সুরক্ষিত রাখার জন্য যেটির জন্য তারা নিজের বাচ্চাকে ভুলেই যায় এবং তাদের বাচ্চার হাতে একটি মাত্র স্মার্টফোন ধরিয়ে দেয় এবং তারা ভাবেন তাদের বাচ্ছাটি খুবই খুশি আছে ঠিক আছে কিন্তু আসলে সেটি নয় বাচ্চাটিকে স্মার্টফোন ছাড়াও পরিবেশে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে যেটির সাথে তাকে যুক্ত করানো উচিত বাচ্চাদেরকে মাঠে নিয়ে গিয়ে শরীর চর্চা করানো একঘন্টা খেলানো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা শেখানো কীভাবে কথা বলতে হয় এসব জানানো যেটি আজকালকার সময়েও কোনো মা বাবাই করছেন না এবং তারা অধিকাংশ সময়টাই নিজেদের এই ব্যস্ততার জীবনে কাটিয়ে ফেলছে তো সেখানে তারা নিজেদের বাচ্ছাদের জীবনটাকে ভুলেই যাচ্ছে তাদের বাচ্চাদের জীবনে কি চলছে সেটার সম্বন্ধে তাদের কোনো ঠিক জ্ঞানটি নেই যেটি একটি বাবা মার প্রতি খুবই লজ্জাজনক বিষয়